আমাদের এলাকায় সবথেকে বেশি বিক্রি বা বেশি খাদ্য বিক্রির ব্যাপারটা হলো বিরিয়ানি এবং চা চা এবং বিরিয়ানি বিক্রি করে আমাদের এলাকার অর্ধেক মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে সব থেকে ভালো বিরিয়ানি আমাদের এলাকায় পাওয়ার জন্য বিভিন্ন রেস্তোরাঁ আছে তার মধ্যে একটা রেস্তোরাঁ হলো চিপ অ্যান্ড বেস্ট চিপ অ্যান্ড বেস্টের থেকে পাওয়া যায় ভালো বিরিয়ানি তারপর রয়্যাল বিরিয়ানি রয়্যাল বিরিয়ানি তারপরে আমাদের চায়ের দোকানগুলো হচ্ছে গরিবি দোকানে আমিরি চা